আপনি ইয়োগা মালদা ইয়োগা সেন্টার থেকে বলছেন হ্যাঁ আমি আপনার কী কী ফেসিলিটিজ আছে ইয়োগাতে

হ্যাঁ বলছি যে আমি ইয়োগা শুরু করবো শিখবো তো এটার জন্য আমার বয়স তিরিশ বছর তো আপনাদের ওখানে কি ছেলে মেয়ে একসাথে শেখানো হয় তো আপনাদের ফিসটা কত ও তো ম্যাট আমায় আমি কি ম্যাট নিয়ে যাবো নিয়ে আস আসন কি নিয়ে যাবো নিজের সাথে না আপনারাই দেবেন ওখানে হুম তো আপনারা সপ্তাহে কয়দিন করান ও ইয়োগা করে ম্যাম আমাদের সুবিধা টা কী হবে ও তো বলছিলাম যে ম্যাম আপনি কত এডভান্স কত নেন মান্থলি তিনশো করে ও তো আমি নেক্সট কবে জয়েন করবো ও কালকে কটার সময় ও আপনার সেন্টারটা কোথায় ম্যাম ও ডিএসএ মাঠের ওখানে ডিএসএ ময়দান

আচ্ছা ঠিক আছে ম্যাম আচ্ছা ঠিক আছে